আমার প্রিয় গল্প চাঁদের পাহাড় চাঁদের পাহাড় গল্পের মূল অভিনেতা হলেন শঙ্কর শঙ্কর তার বন্ধুদের সাথে আফ্রিকায় গিয়েছিল হীরা খোঁজার জন্যে সে আফ্রিকাতে নিজের সব বন্ধুদের হারায় এবং সে একা আফ্রিকা থেকে ফিরে আসে শঙ্কর খেলাধুলাতে খুব ভালো ছিলেন সে তার পড়া শেষ করে কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না